আমাদের এখানে অর্থাৎ এই গ্রামে নৃত্যশিল্পীদের প্রতিনিয়তই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই তাঁদের এই নাচটাকে চালিয়ে যেতে হয় সেটা যে কোনো চ্যালেঞ্জই হতে পারে যেমন সম্পদের অভাব কোচিং যাতায়াতের অসুবিধে সব পারিবারিক সমস্যা সব কিছু নিয়েই তাঁরা তাঁদের এই নাচটাকে আবার চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু প্রতিনিয়ত সেই জিনিসটা হয়ে ওঠে না বা সেই জিনিসটা সম্ভব হয় না কারণ আমাদের এই গ্রামে পড়াশুনোটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং নাচ শেখানোটা সেভাবে হয় না এবং পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে প্রচুর মানুষের কথা থাকে এই নাচ নিয়ে অনেকে আবার ছোট ছোটবেলায় নাচ শিখলেও বড় বয়সে সেই জিনিসটা চালিয়ে যেতে পারে না এর ফলে তাঁকে নাচটা বন্ধ করে দিতে হয় তাছাড়া টাকাপয়সার অভাব তো রয়েছে কারণ এখানে মানুষেরা বেশিরভাগই বাবা মারা রয়েছে যারা সেভাবে টাকা দিয়ে নাচ নাচ জিনিসটাকে পারে না সেভাবে চালিয়ে নিয়ে যেতে তাঁরা পড়াশুনোটাকেই বেশি প্রাধান্য দেয় তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যারা পারে তাঁরা নাচটাকে চালিয়ে নিয়ে যেতে পারে তা ছাড়া নাচের বিভিন্ন ধরনের সাজসজ্জা রয়েছে যেগুলো হয়তো বহন করা একজন পিতামাতার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না তাই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত যারা এই নাচটাকে নিজের স্বপ্ন বানিয়ে দূরে নিয়ে যেতে চায়